তো পশ্চিমবঙ্গে তো শাসক দলেই তো রাজনীতিটা চালাচ্ছে পশ্চিমবঙ্গলায় আর আর সবগুলোই যেরকম সব মানুষের মানুষের সামনেই জবাবদিহিটা আর সবগুলোই সব কিছু ক্লিয়ার রাখা পশ্চিমে পশ্চিমবঙ্গ সবকটা মানুষদের সামনে মানে পশ্চিম বাংলায় সবকটা মানুষদের সামনেই সবগুলো মানে যে বিল পাস এইগুলো এগুলো ক্লিয়ার রাখার দরকার